হ্যাঁ আমার একজন পরিচিত বন্ধু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতো সে পড়ার জন্য টিউশান বা অতিরক্ত কেলাস নিয়েছিল এই কোর্সগুলি ভারতবর্ষের অনেকটা কঠিনতম কোর্স তা নিয়ে সে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করতো